যাদের মাছ ধরা পেশা যদি বলেন তো সেক্ষেত্রে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস মাছের বর্তমানে তার বাজার মূল্য তো একটা বড় সাইজ যদি কাতলা হয় সেটা ধরুন তার একাটা বাজারমূল্য সব থেকে বেশি সব সময়ের জন্য আবার সে ছোট যদি কাতলা মাছ হয় সেক্ষেত্রে তারও একটু বাজারমূল্য কম ইলিশ মাছের যেমন একটা বাজারমূল্য আছে সব সময় একটা ভালো বাজারমূল্য থাকে তো আমি মনে করি মাছ ধরা এবং মাছ ধরা পেশা যাদের আছে তো তারা অন্যান্য ব্যবসার থেকে ক্ষুদ্র ব্যবসার থেকেই এটা একটা ভালো অর্থকারি ইনকাম এখানে তারা পান মাছের ব্যবসা থেকে ভালো ইনকাম করার সুযোগ তারা পান এবং আমার চোখে দেখা বিভিন্ন যারা মাছ নিয়ে চাষবাস করেন তারা বিশেষ করে অর্থকরী হিসেবে এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তো মাছ এমনই একটা আমাদের আমরা তো বাঙালি সেক্ষেত্রে মাছ আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় তো মাছ আমাদের প্রায় দৈনন্দিন খাবারের একটা অঙ্গ হিসাবে পরিচিত তো সেক্ষেত্রে আমাদের এখানে বাঙালি হিসেবে মাছের ব্যবসা বা মাছের পেশা এটা বেছে নিলে বেছে নেওয়া সত্যি করেই একটা অর্থকরী পেশা হিসেবে আমি মনে করি কেউ যদি ছোট চারা মাছ বা ছোট ধানি মাছ সেখানে চাষ করে সেক্ষেত্রেও তারা বাজারে মূল্য ভালো পান যারা বিক্রয় করেন বা ওই ব্যবসাটাকেই বেছে নিয়েছেন তারা একটা সব সময়ের জন্যই ভালো মূল্য পেয়ে থাকেন বিশেষকালে এই বর্ষার সময়